রেডিও টেলিভিশনে এবং প্রিন্টের মতো মিডিয়াতেও বাংলা ভাষার ব্যবহৃত হয় এইভাবে যে কোনো এক সেকেন্ড বা কোনো দুর্ঘটনা ঘটলে মিডিয়া ক্যামেরা নিয়ে সেটাকে রেকর্ড করে এবং সেই ঘটনাটি টেলিভিশনে বাংলা ভাষায় দেখানো হয় এবং এবং বাংলা ভাষার শোনায় আবার কোনো গুরুত্বপূর্ণ খুশির ঘটনা ঘটলে বা কোনো দেশের ঘটনা ঘটলে তখন সেটাকেও টেলিভিশনে বা ক্যামেরায় রেকর্ড করে এবং সেটাকে একইভাবে টেলিভিশনের সামনে বাংলা ভাষায় দেখানো হয় এবং রেকর্ডিং বাংলা ভাষায় শোনানো হয়